নিরিবিলি নির নিরিবিলি শান্ত জায়গা বলতে আমি একবার সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম আমার পরিবারের লোকজনের সাথে সেখানে সেখানে যেই গেস্ট হাউসগুলো সেখানে ছিলাম কদিন বোটে করে দেখেছিলাম নদীতে এমনি পাড়ে কুমির শুয়ে আছে হরিণ দেখেছিলাম ওখানে খুবই নিরিবিলি জায়গা নদী শান্ত চারিদিক টা পাখির ডাক খুবই ভালো লেগেছিলো আমার আর ওখানে বোটে খাওয়া দাওয়া করেছিলাম প্রচুর আনন্দ করেছিলাম সবাই মিলে সেই সুন্দরবন ও জায়গাটা আমার কাছে প্রচুর নিরিবিলি বলে মনে হয়েছে আর ওখান পশু বলতে ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখতে পাইনি সেই জন্য ইচ্ছো ছিল খুব দেখার কিন্তু দেখা হয়নি আমরা কুমির দেখেছিলাম পাড়ে শুয়ে থাকতে তা হরিণ দেখেছিলাম আর শুনেছি ওখানে যেই সব লোকেরা থাকে এমনি বাউন্ডারি পার করে নাকি বাঘ এসেছিলো অনেকের বাড়িতে আহত করেছে অনেককে আর আহত করেছিলো অনেক মানুষকে এটা শুনেছি ওই ওদের লোকেদের কাছেই শোনা সুন্দরবনে গিয়েছিলাম আশেপাশে বাড়িঘর আছে তো নিরিবিলি বলতে আমার জায়গাটা খুবই ভালো লেগেছিলো নদীর শান্ত মনোরম পরিবেশ ওখানে গাছপালা সুন্দর সুন্দরী গাছ গরান গাছ খুবই ভালো লেগেছিলো আমার ওখানে মনে হয়েছিলো এরকম শান্ত পরিবেশ আর কোথাও দেখিনি পরিবারের লোকজনেদের সাথে খুবই আনন্দ করেছিলাম খুবই ভালো লেগেছিলো আমার বছরখানেক আগে গিয়েছিলাম অবশ্য আর বোটে করে বোটে করে জঙ্গলটা দেখেছিলাম খুবই ভালো লেগেছিলো আমার সবাই মিলে পরিবারের সবাই মিলে অনেক আনন্দ করেছি একসাথে থেকেছি খেয়েছি ঘুরেছি খুবই ভালো লেগেছে আর নিরিবিলি জায়গা বলতে আমি সুন্দরবনে গিয়েছিলাম সেখানে আমার খুবই ভালো লেগেছে এইটুকুই বলবো